হ্যালো বাবু বাবু তোমার একটা কথা বলি শোনো চব্বিশ ঘন্টায় এই ফোন ঘেটো না আর এই সোশ্যাল মিডিয়ায় যেসব দেখছে না এতে কিন্তু তোমার জীবনে বিরাট ক্ষতি হবে পড়াশুনো ওটা মন্ দিয়ে করো যেটা করার দরকার সেটাই করো আমি যখন দেখি তুমি তখনই ফোন ঘাটো এই সোশাল মিডিয়া এইসব আবোল তাবোল ভিডিও দেখে তোমার জীবন থেকে সময়গুলো বার করে দিচ্ছো এই সময়টা তুমি যদি একটু বই পিছনে দিতে তা খুবই ভালো হতো তোমার সামনে আগামী দিনের যে পরীক্ষা আছে সেটা একটু খেয়াল করো আমার তো বাবা হিসেবে এটা বলাার কর্তব্য না কি এবং মাথায় তোমার স্ক্রু কেটে যাবে হ্যাঁ তুমি ওই দেখো না বাবু আর ওখানে সব ফালতু দেয় তারা ইনকাম করার জন্যে সোশাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে তুমি দেখে তোমার সময় নষ্ট করছো হুম তো এটা ঠিক না না না ও ও ইনকাম করুক ও সারাজীবনের জন্য করতে পারবে না তোমার কেরিয়ার তৈরি করতে হবে এখান থেকে বোঝার চেষ্টা করো বাবু হ্যাঁ ত তোমার যে হ্যাঁ তুমি বেশি ফোন ঘাটবে না আমি যেটা বলি বাবা হিসবে সে আমামার কথা শোনো হ তুমি দূরে থাকো বলে তুমি ভাবছো যে তুমি আমি কিছু বুঝতে পারবো না এটা নাই আমি সব খবর রাখি হ্যাঁ আর ওই সোশাল মিডিয়া দেখছো আবার বন্ধুদের সেটা শেয়ার করছো ভালো জিনিস শেয়ার করবে তার ও খারাপ জিনিস তোমাকে পাঠাবে আর তোমার মাথা খেয়ে নেবে আগামী দিনে তোমার ভবিষ্যৎ সব খাই হয়ে যাবে হ্যাঁ তো সোশ্যাল মিডিয়া সামান্য ব্যবহার করা ভালো কিন্তু অতিরিক্ত করা উচিত নয় ঠিক আছে